হ্যাঁ হ্যালো বলছিলাম একটা টিভি কিনব টিভিটা হচ্ছে স্যামসাং কোম্পানির হ্যাঁ হ্যাঁ এলজি কোম্পানিটাই ভালো হবে হ্যাঁ সব জিনিসগুলো নিলে দামটা কীরকম হবে বল দিখিনি কুড়ি পঁচিশ হাজার তাহলে মোটামোটি তার থেকে একটু বড়ো সড়ো নি নিলে ভালো হয়নি মোটামোটি তিরিশ পঁয়তিরিশ যখন একসাথে নেওয়া হচ্ছে ওই স্যামসাংয়ের এলজিটাই নেব কিন্তু একটু বড়ো সাইজের ও বাহাত্তর ইঞ্চি নিয়ে নেবে বাহাত্তর ও তাহলে হ্যাঁ কম সম করেই নেব একটু দেখে আর কি হ্যাঁ তা তাহলে তাই নিতে হবে বাহান্ন ইঞ্চি দেখ কীরকম হ্যাঁ হ্যাঁ আর তুই তাহলে কীরকম কী দিতে পারবি বল হ্যাঁ আর দামটা মোটামোটি দেখছিলাম যতদূর সম্ভব হল চল্লিশ হাজার পড়বে কুড়ি কুড়ি হাজার কুড়ি হাজার আচ্ছা ঠিক আছে আর তাহলে কবে কিনতে যাবি ডেট ঠিক করবি তাহলে কোথায় কিনবি অনলাইনে না দোকানে কিনতে যাবি অনলাইনে নিবি দোকান নইলে দোকানে ও দোকানে গেলে একটু দাম বেশি বলবে না না দেখা যাবে না নয় তাহলে দু চার দিনের মধ্যেই দেব ভালো করে দেখ দাম কীরকম কী হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে অনলাইনে অনলাইনে অর্ডার দিবি না দোকানেই নিবি আচ্ছা স্যামসাংয়ের ভালো হবে না তোর ইয়েটার ভালো হবে ও স্যামসাংয়ের এলজির মধ্যে দুটো নিবি যেকোনো একটা ঠিক আছে যে কোনো একটা নিলেই হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখ